হ্যাঁ হ্যালো হ্যাঁ হুম তো আমাকে ঘেরা হলো কেন আমি তো বাইক নিয়ে যাচ্ছিলাম না প্রবলেম বলতে লাইসেন্স আমি করতে দিয়েছি তো এখনও এখনও তো হয়নি তো বলেছে এক সপ্তাহ পর লাইসেন্সটা দেবে আমাকে তো বলল আমি করতে করতে গিয়েছিলাম দিয়ে আমাকে বলল হ্যাঁ সঙ্গে সঙ্গে তো লাইসেন্স হবে না এক সপ্তাহ পর হবে বলল যে আমি ওই জন্য ঠিক আছে তাহলে এক সপ্তাহ পরই নেব টাইমে দিতে হবে এর জন্য কী করে অত টাকা দেওয়া সম্ভব বলুন তো না না অত টাকাটা দেওয়া তো আমার পক্ষে সম্ভব না না তাহলে আমি যেইখানে লাইসেন্স করতে গেছিলাম ওইখানে স্যার কনট্যাক্ট করব আমি না অত টাকা তো দেওয়া আমার পক্ষে সম্ভব না না একটু বেশি হচ্ছে কিছু একটু কম হবে না অনেক বেশি হয়ে যাচ্ছে দুহাজার টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না তো হ্যাঁ আমি তো কিছু করিও না আমি যাচ্ছিলাম আপনারা ঘিরে নিলেন ও তাহলে ঠিক আছে ঠিক আছে আমি তাহলে ওইখানে যাচ্ছি গিয়ে টাকাটা দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে ওইখানে যাচ্ছি